আমি তো জাস্ট হিন্দু অত মুসলমান ধর্ম অত কিছু আমি জা এই সরি খ্রিস্টান ধর্মের অত কিছু আমি জানি না অত দেখি বড়দিন পালন করে কেক কাটে এবং অনুষ্ঠান হয় বিয়ে হয় এগুলো দেখেছি এবং যায়নি তো আমি কোনো দিন যে বলব সে কথাটা পুরো ভালোভাবে বলব যে আমি এর দেখেছি তার দেখেছি তা এগুলো তো বলা তো ঠিক নয় না যেটা আমি দেখিনি জানি না তো বলা ঠিক নয় এমনি যেটা ফোনে দেখেছি কেক কাটে অনুষ্ঠান হয় বিয়ে হয় বিয়ে করে খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে থাকে ভালো লাগে দেখতে এবং ওই হিন্দুদের ধর্মের মধ্যে গাজন হয় কীর্তন হয় তার পরে পুজো হয় অনেক রকম হিন্দুদের ধর্মে মুসলমানের ধর্মে ওরকম রোজার ঈদ আছে বখরি ঈদ আছে তার পরে কী বলে ওটাকে শবে বরাত আছে মহরম আছে মানে যে যার ধর্ম সে তার পালন করে ধর্ম ওতে অনেক রকম ধর্ম আর সব ধর্ম তো আমরা জানি না খ্রিস্টান বা তারপর সে কী বলে বৌদ্ধ না কি আরও অনেক রকমই ধর্ম আছে সব ধর্ম তো সবটা তো আর আমরা জানি না অত এ করি না আর জানি না এই ধরতে গেলে ধরো এই দু তিন রকম ধর্ম কেন হিন্দু মুসলমান আমরা সব পাশাপাশি বাস করি তা যেমন পাশাপাশি থাকি পাশাপাশি সবাই সবার সাথে চলাফেরা করি তো ওর ওই জন্য আমরা যেটা দেখি যেটা জানি ওটাই এর বেশি আর জানি না আমি